আমি এবং আমার পরিবারের কেউ অসুস্থ হলে প্রথমে কিছু ঘরোয়া পদ্ধতিতেই চিকিৎসা করার চেষ্টা করি যেমন সর্দি কাশি হলে তুলসীর ব্যবহার করি বিভিন্নভাবেই যেমন তুলসী ও আদা ফুটিয়ে চা সারা রাত তুলসী পাতা ভিজিয়ে খালি পেটে সেই জল খাওয়া ছোটখাটো দেহে আঘাত লাগলে চুন হলুদ গরম করে লাগানো বুকের কফ তোলার জন্য হলুদ গরম দুধে মিশিয়ে পান করা ইত্যাদি তবে গুরুতর অসুস্থ হলে যেমন স্ট্রোক হলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেলে হাসপাতালে যাওয়াই সমীচীন বলে মনে করি